ওষুধ সাশ্রয় মূল্যের মধ্যে পড়বে কেন কারণ ওষুধ কিনতেও আমাদের যথেষ্ট খরচা হয় এবং আয়ের কতটুকু ওষুধে ব্যয় করতে আয়ের আমার যতটুকু মনে হয় যে এই ওষুধটা না কিনলে আমার চলবে না সে ওষুধটাই কিনি ফালতু মানে আমার মনে হয় না যে আমি সামান্য একটু জ্বর হলো আমি ওষুধ কিনে খেয়ে নেব সামান্য একটু সর্দি হলো ওষুধ ওষুধ কিনব তো সেইটা আমার মনে হয় না যে নর্মালি এক দিন দুদিন থাকতে থাকতে জিনিসগুলো কমে যায় তো সেইটা আমার দরকারি মনে হয় না আর সরকারি কিছু কিছু ওষুধ আমরা পাই সেগুলো কোনো সময় আমরা নিই কোনো সময় নিই না নেওয়াটা বেটার মনে হয়